হ্যাঁ প্রেশার কুকার রান্নার জন্য যে টিপসের কথা বলা হয়েছে সেটার জন্য প্রেশার কুকারে যাই রান্না করি না কেন যদি ভাত করি প্রেশার কুকারে তাহলে ঠিক পরিমাণমতো চাল জল ঠিক পরিমাণমতো না দিলে প্রেশার কুকারের ওপর দিয়ে যখন সিটি উঠবে তখন সেই জল চারিদিকে ছড়িয়ে যাবে আর প্রেশার কুকারের দেখতে হবে যে তার সিটির গার্ডার ঠিকঠাক লাগানো হয়েছে কি না যা তখন যদি না লাগানো হয় তাহলে হয়তো চরম মানে ক্ষতি হয়ে যাবে যদি বাচ্চা কাচ্চা থাকে তার ক্ষতি হবে কিংবা কে যে রান্নাঘরে থাকবে তারও ক্ষতি হবে তাই জন্য দেখতে হবে যে প্রেশার কুকার যখন ব্যবহার করবে ঠিক করে তাতে তার পরিমাণমতন জল বেশিও দেওয়া চলবে না কমও দেওয়া চলবে না যেই পরিমাণ জিনিস থাকবে সেই পরিমাণ জল দিয়ে সেই প্রেশার কুকারে সিটিটা যাতে ঠিকঠাক ওঠে সেইটা নিজেকে লক্ষ্য করতে হবে তাহলে কোনো ক্ষতি হবে না আর প্রেশার কুকারের ব্যবহারে সুযোগ মানে সুবিধা খুবই কারণ প্রেশার কুকারে তাড়াতাড়ি সবকিছু হয়ে যায় প্রেশার কুকার কিন্তু দেখতে হবে যে নিজেকে যে গার্ডার আর সিটিটা যেন লাগানো ওই যে যে রাবার মতন রাবারটা মানে রাবার আর সিটিটা যেন ঠিকঠাক লাগানো যেন হয় যদি ওটা কোনো রকম একটু ভুল হয়ে যায় তাহলে কি হবে ওটা তখন যখন সিটি উঠবে চারিদিকে জল ছিটকে যাবে তাতে বেশি ক্ষতি হবে যার জন্য ওটা দেখতে হবে যে প্রেশার কুকার আর যাতে লাগানোর সময় যে গার্ডার আর সিটিটা যেন ঠিকঠাক লাগানো লাগাতে হবে তাহলে আর কোনো ক্ষতি হবে না ঠিকঠাক যেই পরিমাণ জিনিস দেবে সেই পরিমাণে জলও দিতে হবে আর সিটি গার্ডার তো অবশ্যই লাগাতে হবে সেই তাহলে আর কিছু হবে না